বিভিন্ন ধরনের রান্না জানাটা খুবই ভালো কিন্তু আমি বাঙালি রান্না ছাড়া অন্য কোনো রান্না সেরকমভাবে জানিনি কিন্তু আমার ইচ্ছা আছে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ানের রান্নাগুলো খাওয়ার বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল রান্না করার আমার ইচ্ছা আছে সেই রান্না আমি শিখতে চাই যদি কোনোদিনও ভবিষ্যতে সুযোগ হয় আমি ওই রান্নাগুলো শিখতে চাই কারণ রান্না জানাটা দরকার বিভিন্ন রান্না জানলে তো কোনো ক্ষতি নেই রান্না জেনে রাখাই যায় তাই আমার ইচ্ছা আমি বিভিন্ন ধরনের রান্না শিখবো মানুষদের রান্না করে খাওয়াবো বিভিন্ন আইটেম তারা ভালো বলবে বা তাদের তাদের মতামত জানাবে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তাই বাঙালি রান্নার পাশাপাশি এই ধরনের কন্টিনেন্টাল খাবার রান্না করতে আমার ইচ্ছা আছে